আমরা যারা শহরে থাকি তাদের প্রধানত পানীয় জল খেতে হলে কেনা জলই খেতে হয়

যে জলগুলো আমাদের পৌরসভা থেকে দেয় সেই জলগুলোর কোয়ালিটি অতটাও ভালো হয় না সেই জন্য আমরা প্রধানত কেনা জলই খাই তো আমি বাড়িতে রিসেন্ট অ্যাকোয়াগার্ড বসিয়েছি তার কারণ হলো যে কেনা জলের ড্রামগুলো আমাদের বাড়িতে আসত তাতে আমরা নোংরা দেখতে পেয়েছি তার কারণেই আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড নেওয়া নেওয়ার প্রয়োজন মনে করেছি এরকম বিভিন্ন কোম্পানির জল ফিল্টার করার মেশিন আছে যাদের টাকা আছে তারা এইগুলো আরামসে বসিয়ে নিতে পারে এর ফলে জল বিশুদ্ধ হবেই হবে জল এমন একটা জিনিস যেটা ভালো পান করা অবশ্যই দরকার কারণ আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট জলই থাকে যাদের এইগুলো করার ক্ষমতা বা আর্থিক অবস্থা একটু দুর্বল তাদেরকে সোজা নিয়ম যেটা জল ফুটিয়ে খাওয়া উচিত জল ফোটালে জলে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মারা যায় ব্যাকটেরিয়াগুলো মারা গেলে জল পরিশুদ্ধ হয়ে যায় এবং এখন অনেক রকম ওষুধ বেরিয়েছে যে ওষুধগুলো জলে মিশিয়ে দিলে জল এমনি শুদ্ধ হয়ে যায় এবং খাওয়ার উপযোগী হয়ে যায়